আসলে আজ প্রচণ্ড আবহাওয়া খারাপ সকাল থেকে বৃষ্টি পড়ছে সেই জন্য বাড়িতে রান্নাবান্না করা হয়নি সেহেতু আমি ঠেক রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিতে চাই কিন্তু এই ওয়েদারে এই বাজে আবহাওয়াতে কী খাবার অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি দেওয়া হবে কি যদি দেওয়া হয় তাহলে আমাকে একটু জানাবেন আপনারা এবং তাছাড়া আমার লাগবে হচ্ছে খিচুড়ি আর আলুর দম আপনাদের এই আইটেমটা আছে কিনা সেটাও আমাকে জানাবেন এবং যেহেতু আবহাওয়া খারাপ সেহেতু আপনারা পৌঁছাতে পারবেন কিনা এবং তার জন্য এক্সট্রা কিছু চার্জ লাগবে কিনা এই বিষয়ে আমাকে তথ্য দিন এবং যদি অর্ডারটা নিতেও সফল হন তাহলে তাও কত সময় লাগবে সেটি আমাকে একটু জানান